হ্যালো স্যার হ্যাঁ বলছি আমি একটা পার্সেল অর্ডার করেছিলাম মোবাইল দশ হাজার টাকা দাম ছিলো এর মোবাইলটা অর্ডার করেছিলাম এ অর্ডার করার পরে মোবাইলটা যখন আমি পেয়েছি তখন মোবাইলটা আমার মানে অন্য মোবাইল দিয়ে দিয়েছে মোবাইলটা ভুল মোবাইল তাই আমাকে দিয়ে দিয়েছে এবার এর জন্য আমি রিটার্ন করতে চাই এবার রিটার্ন হচ্ছে না রিটার্নটা কীভাবে করবো আমি এবার তুমি সে কীভাবে করবো আরে অর্ডার করেছিলাম তো এই আরে ডেট আছে তুমি দেখে নাও তুমি আমার আইডি চেক করো আইডি চেক করে দেখে নাও আমার নাম উমেশ গায়েন আর মোবাইল নাম মোবাইল নাম্বার বলতে হবে তুমি আইডিটা দেখে নাও দেখে নিয়ে আমাকে বলো যে কী পবলেম হচ্ছে কী যে এরকম হচ্ছে কেনো আমার সাথে আমি তো অর্ডার করি এর আগেও অর্ডার করেছি ফ্লিপকার্টে তা এরকমটা তো আমার হয় নি কোনোদিন এবার আমি এত টাকা দামের একটা মোবাইল অর্ডার করলাম অনেকদিন বাদে এবার মোবাইলটা যে আমার কাছে এরকম আসবে আমি তো এটা ভাবতে পারি নি এবার এত টাকা দিয়ে মোবাইল আমার বাড়ি থেকেও তো গালাগাল দিচ্ছে যে এইভাবে ওয়েবসাইট থেকে যে অর্ডার করা এইসবগুলো আমাকে একদম এমনি আমাকে আমাকে এইসবগুলো ইয়ে করে না মানে এইসবগুলো আমি যে অর্ডার করি এইগুলো আমাকে করতে দেয় না বাড়ির থেকে তাও আমি যে আমি জানি যে অনলাইনে সবাই নেয় এবার আর ফ্লিপকার্ট থেকে সবাই অর্ডার করে তাই আমি অর্ডার করেছি তাই বলে আমাকে এভাবে ভুল প্রোডাক্ট দিয়ে দিয়েছে এবার আমি কী করবো এখন এটা বাড়ি থেকে সবাই গালাগাল দিচ্ছে আরে পেয়ে যাবো তা কীভাবে পাবো কো এইভাবে বললে হবে কী করে আমি তো অর্ডারটা তো আমি এত টাকা দিয়ে মোবাইল পেয়ে যাবো বললে হয়ে গেলো আমাকে তবে এত টাকা দিয়ে মোবাইল কিনেছি ভুল প্রোডাক্ট দিয়ে দিয়েছেন এবা আমি প্রোডাক্টটা রিটার্ন করতে চাই আমার এক্ষুনি রিটার্ন করে দাও না বক্স বক্স খোলা ছিলো না বক্স ঠিকই ছিলো এবার বক্স বক্সে খোলাও ছিলো না এবার বক্সটা মনে হচ্ছে প্যাকিংয়ে ওরাই ওরাই ওইভাবে দিয়ে দিয়েছে সব কিছু ঠিক ছিলো কিন্তু মোবাইলটা চেঞ্জ তা তাড়াতাড়ি চেক করো এরমটা চেক করে কী আমার আমি তো যেটা সঠিক আছে আমি তো সেটাই বলছি না তো চেক করার কী আছে আর এত টাকার মোবাইল আমাকে এক্ষুনি জানান তাড়াতাড়ি যেন অসুবিধা না হয় এটা আমি তাড়াতাড়ি জানতে চাই আরে আরে আরে অসুবিধা হবে না কি সেলার কি করবে সেলারের সাথে কোনো তুমি তো তাহলে তুমি কি করতে আছো তুমি যদি হেল্প না করো আমি ফ্লিপকার্টে শপিং করছি এবার শপিং করার পরে যদি এরকম আসে প্রোডাক্টটা তাহলে কি রিটার্ন হবে না এর জন্য কী এসব এইসব কাজ করলে হয় চেক করবেন তা চেক আগে একবার ফোন করেছি আগে একবার কাস্টোমার ফোন তুলেছে ফোন করার পরে বললো যে আমি চেক করে জানাচ্ছি চেক করার পরে সে ফোনটা কেটে গেলো আবার ফোন করলাম এ ফোন করে বললো চেক করছি আগের বার বললো কমপ্ল্যান নিয়েছি কমপ্ল্যান বলছে যে এবার কমপ্ল্যান হেড অফিসে পাঠিয়ে দিয়েছে এটা নিয়ে আবার এক্ষুনি তোমার কাছে কল যাবে কল আসলো না এখনও পয্যন্ত আমি আবার কল কোল্লাম এরকমটা হবে কেন এত টাকা দিয়ে একটা মোবাইল অর্ডার করলাম এবারে মোবাইলটা এরকম অসুবিধা এক্ষুনি আমি রিটার্ন করতে চাই তুমি রিটার্নটা এক্ষুনি রিফান্ড আমার আমার রিফান্ড দিয়ে দাও আমি রিফান্ড নিয়ে নেবো আমি দোকান থেকে কিনবো তা আর অনলাইন থেকে শপিং করবো না এরকমটা করবে কেনো আরে কমপ্ল্যান লে এই এক সপ্তাহ এক সপ্তাহ আমি এত টাকা দিয়ে এক সপ্তাহ কী করে রাখবো আমাকে এক্ষুনি চাই আমার এক্ষুনি করতে হবে তাড়াতাড়ি করতে হবে আমায় এত টাকা দিয়ে একটা এক সপ্তাহ এত দিন ওয়েট করা যায় নাকি এত দিন হয় না তুমি তাড়াতাড়ি করতে হবে নাহলে রি এক্ষুনি রিটার্ন করে আমার রিফান্ড দিয়ে দাও আমাকে রিফান্ড করতে চা রিফান্ড দিয়ে দাও ওয়েট করতে পারবো না

আরে জি তাড়াতাড়ি তাড়াতাড়ি বলে দাও তাহলে সুবিধা হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি বলুন কী করতে হবে হ্যাঁ আর আমার আরে এই আমার সেটিং থেকে যে রিটার্ন এটা আছে ওটা হচ্ছে না ওখানে তোমাদের করতে বলছে মানে আমার এখানে রিটার্ন শো করছে না তুমি রিটার্নটা করে দাও তিন দিন তিন দিন কেনো চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা টাইম দেয় তুমি বলছো তিন দিন আজকে এইভাবে এইভাবে বললে হবে না আমাকে এক্ষুনি রিফান্ড করতে হবে রিফান্ড রিফান্ড দিতে হবে কেননা বাড়ি থেকে গালাগাল দিচ্ছে এইভাবে যদি একটা ফ্লিপকার্ট থেকে যদি এইভাবে এ এ করা হয় আমি অনুরোধ জানাচ্ছি তবুও আমাকে এইভাবে সাহায্য করা হচ্ছে না এটা তাহলে কীসের জন্য এ করা হয়েছে আমাকে সাহায্য করতে হবে আমি তো সাহায্যর জন্যই তো কলটা করছি না এবার আমাকে সাহায্য না করলে কি করে হবে আমি তাহলে তোমরা কে ওখানে ফ্লিপকার্টে আমি শপিং করলাম তোমরা যদি এইভাবে এ করো তাহলে আমি আমি কী করে এ করতে পারি আমায় সহযোগিতা করুন